হ্যাঁ আমার ভাই আছে তার নাম সৌরভ দত্ত আমার ভাই আমার থেকে তিন বছরের ছোটো আমি ওর সাথে কখনও বন্ধুর মতো আবার কখনও অভিভাবকের মতো মিশি ওকে আমি আমার জীবনের সব গল্প বলি এবং ওর সব গল্প আমি শুনি যখন বুঝতে পারি ও কোনো ভুল করছে তখন আমি ওর বড়ো দিদি হিসেবে শাসন শাসনও করি